আমার মনে হয় এখনকার দিনের চাষিরা সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছে কারণ তারা তাদের ফসলের দাম পাচ্ছে না উপযুক্ত কারণ বিভিন্ন যে সমস্ত জিনিস অর্থাৎ সার থেকে শুরু করে বীজ থেকে শুরু করে একটা চাষের জন্য যা যা লাগে প্রত্যেকটি জিনিসের দাম বেড়েই চলেছে তার ফলে তারা সে সমস্ত জিনিস কিনে যখন ফসল উৎপাদন করছেন তার ঠিক সঠিক মূল্য পাচ্ছেন না যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আশায় আছেন যে পরবর্তী বছর হয়তো আরও ভালো লাভ করতে পারবেন তাদের হয়তো ক্ষতিটা পূরণ করতে পারবেন কিন্তু সেখানে দেখা যায় যে পরবর্তী বছর আরও তারা লস করে ফেলেন এর ফলে চাষিরা আমার মনে হয় সবচেয়ে বিপদগ্রস্ত এই দিকটা সরকার দেখে যদি তাদেরকে ফসলের দাম নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ তাদের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা চায় না সকলেই বড়লোক হতে তারা চায় দুবেলা দুমুঠো ভাত খেতে তাই সেই ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় বিভিন্নরকমভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে তাহলে আমার মনে হয় চাষিরা অনেক উপকৃত হবে সেই জায়গাটাই চাষিদেরকে আনা উচিত যাতে আমরা অন্তত খেতে পাই এবং যারা ধরুন চাষবাস করে না তারা যাতে সারা বছর তাদের খাদ্যের জোগানটা যাতে থাকে কারণ চাষিরা যদি চাষবাস বন্ধ করে দেয় সকলেই কিন্তু না খেতে পেয়ে মারা যাবে এই বিষয়টা সরকারের দেখা উচিত